আমি আমার এলাকাতে গ্রামীণ সম্পদ শুরু করার চেষ্টাতে আছি এই জন্য আমি আমার বাড়ির পাশাপাশি একটি জৈব এবং রাসায়নিক সারের দোকান খুলেছি যাতে সেখানে গ্রামের মানুষ সহজে এসে কম দামে নিজেদের সফল ফসল ফলানোর জন্য এখান থেকে সার নিয়ে যায় এবং গ্রামের বহু মানুষই আমার কাছে এসেছে এবং জৈব বা রাসায়নিক সার নিয়ে গিয়ে তারা নিজেদের ফসলের উন্নতি করেছে এর ফলে তারা খুব খুশিতে আছে আর আমারও ব্যবসা খুব ভালোভাবে চলছে